আমি ওই আমার বোন বা বন্ধুকে উচ্চশিক্ষা সম্পন্ন করতে চাই কারণ উচ্চশিক্ষিত হলে তারা দেশের উন্নতি সাধন করবে উচ্চশিক্ষিত হলে তারা পরবর্তীকালে ওই নিম্ন সমাজের মানুষদের শিক্ষাদান করতে পারবে একটা দেশকে ওই উন্নতির ওই উন্নতির দিকে নিয়ে যাবে কারণ একটা দেশ তখন উন্নতি হবে ওই যখন দেশের প্রতিটা মানুষই ওই ওই তোমার শিক্ষার আলো পাবে আর উচ্চশিক্ষিত ছাড়া তাই সেটা সম্ভব নয় তাই আমার বন্ধু বা আমার বোনকে আমি উচ্চশিক্ষা সম্পন্ন করতে চাই আর আমার মেয়েদের পড়ালেখা ও মেয়েদের পড়ালেখার ক্ষেত্রে আমার কোনোই অসুবিধা নেই কারণ ওই একটা জাতির মেরুদণ্ডই হচ্ছে ওই মেয়েরা মেয়েরা পড়ালেখা করলে ওই অনেক মেয়েই আছে যারা পড়ালেখা করে অনেক দূর পর্যন্ত গেছে যেমন প্রতিভা পাতিল রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুরমু রাষ্ট্রপতি হয়েছেন মেয়েরাই দেশের আলো মেয়েদেরকে পিছোলে একটা দেশই পিছিয়ে পড়বে বিভিন্ন উন্নত দেশে দেখা গেছে মেয়েরাই উন্নতির শিখরে নিয়ে গেছে দেশকে